হ্যাঁ নলকূপ নানারকম নানা ব্যাপার কাজে ব্যবহার হয় নলকূপ জল নলকূপের জল দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার করা হয় খাবারের জল দরকার হয় তার পরে গাছে জল দিতে হয় নিজেদের স্নান করতে হয় ঠাকুর ঘর টর পরিষ্কার করতে হয় জল ছাড়া চলে না জল প্রচুর জল লাগে নলকূপের হ্যাঁ এ আপনার ওকে একটা বড় হ্যাঁ আমার গ্রামে একটি বড় কূপ আছে যেটা সবাই জলের জন্য ব্যবহার করে